আমাদের স্কুলে ধর্ম সম্পর্কে সেরকম কোনো অধ্যায়ন এখনো অবধি পাঠক্রমের মধ্যে নেই তবে আমাদের জাতিগত বা আমাদের সামাজিক দিক থেকে এই বিভেদটা আছে এরকম অনেক তর্কাতর্কিও এখানে হয়ে থাকে বিশেষ করে এই তর্কাতর্কিটা হিন্দু মুসলিম এদেরকে নিয়েই সাধারণত হয়ে থাকে অন্যান্যদেরকে নিয়ে অতোটাও হয়ে থাকে না যতোটা এদেরকে নিয়ে হয়ে থাকে আমাদের ভারতে যা সবাই জানে যে হিন্দু মুসলিম একসাথে থাকে কোনো বিভেদ নেই কিন্তু বাইরের দেশ সেটা মনে করে না বাইরের দেশ ভাবে যে আমাদের এখানকার মুসলিমরা যেন তাদের সাথেই থাকবে এমনটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে আমাদের এখানে মুসলিমরা হয়তো আমাদের সাথে থেকেও অনেক সময় বিরোধী পক্ষ বা বিদ্রোহ করেছে কিন্তু আবার অনেক মুসলিমরা ভালো যারা ভারতীয় হিসেবে নিজেদেরকে গর্বিত বলে মনে করে তবে একটা কি জানিস এখন যখন আমরা একসাসাথে বেরোই হিন্দু মুসলিমে নিজেদের মধ্যে কোথাও না কোথাও কিছুটা পার্থক্য রয়েই গেছে এই সামাজিক কথাবার্তার দরুনে সামাজিক এই ব্যাপারগুলো ঘটে গেছে বলেই আজকে সে আমার সাথে গেলেও তাকে অন্য রকম বলে মনে হয় আমার ছোটোবেলার কতোগুলো বন্ধু ছিলো ছোটোবেলায় যখন বন্ধু ছিলো তখন অতোটা বুঝতাম না তখন বন্ধুর মতোনই ব্যবহার করেছিলাম বা করতাম কিন্তু পরবর্তীকালে যখন আমরা বড়ো হই তখন বুঝতে পারি যে ওদের একটা জাতি আমরা একটা জাতি তখন আমরা ভুলেই গেলাম যে আমরা মানুষ আমরা তখন জাতি ধর্ম বর্ণ এই সব নিয়েও আলোচনা করতে থাকলাম সেই জন্য তখন তাকে আমি আলাদা চোখে দেখতে লাগলাম সেও আমাকে আলাদা চোখে দেখতে লাগলো তাতে কী হলো আমাদের দূরত্বটা অনেকটা বেড়ে গেলো এইভাবেই যেমন আমাদের ক্ষেত্রে এটা ঘটেছে এই রকম অনেক মানুষজনের মধ্যে এরকম ঘটনা কিন্তু ঘটে থাকে